আমার বুনন বলতে সে সায়াতে সায়ায় চিকনের কাজটা খুব ভালো লাগে সায়াতে বসাতে কালো সায়ার উপর কালো চিকনের কাজ এবং সাদা সায়ার উপর সাদা চিকনের কাজ এটা আমার খুব ভালো লাগে তাই আমি ভবিষ্যতে এটা শিখতে বড় ইচ্ছুক